হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ এখানে সব পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না ঐ সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তার মধ্যে সাত হাজার থেকে স্টার্টিং দামি হচ্ছে তিরিশ হাজার টাকা হ্যাঁ আপনি যেরকম রেঞ্জের নেবেন বলবেন এসে পছন্দ করবেন নিয়ে যাবেন হ্যাঁ এইসময় আছে দুটো গোদরেজ আলমারি নিলে তার সঙ্গে একটা ড্রেসিং আয়না ফ্রি আছে হ্যাঁ দুটো হ্যাঁ দুটো গোদরেজ আলমারি আচ্ছা হ্যাঁ ফিফটি পার্সেন্ট তাহলে ছাড় ডিস্কাউন্টে করে দেব জিনিসগুলো যা কস্ট হবে তার থেকে ফিফটি পার্সেন্ট ছাড়

আমি দেব আমিই দিয়ে দেব ওকে ফ্রি এতে কষ্টে পৌঁছে দেব আপনার বাড়িতে আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে যাবেন পছন্দ করে কি কি লাগবে আপনি এখানে একদিন আসুন আপনি এখানে একদিন আসুন এসে ভালো করে জিনিসগুলো দেখে আপনার যেগুলো পছন্দ বুক করে দিয়ে যান আর অ্যাড্রেস দিয়ে যাবেন আমি বাড়িতেই পৌঁছে দেব ঠিক আছে আপনি একটু ফোন করে আসবেন হ্যাঁ বলুন হ্যাঁ আমার দুটোই হয় ইনস্টলমেন্টও আছে আর ক্যাশে হয় আপনি যেটা প্রেফার করবেন সেটাই হ্যাঁ হ্যাঁ আপনি আগে আসুন ভালোভাবে দেখুন জিনিসগুলো আপনার কোনটা পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন সময় করে এসে কথা হবে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ কালার যত ইচ্ছা কালার পাবেন কোনো অসুবিধা নেই এখানে আভেইল্যাবল আছে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যেমন নেবেন বিভিন্ন ক্যাটাগরির আছে যেমন নেবেন সেরকম হুম হুম হ্যাঁ এখন সব নতুন নতুন সব ফাইভার বেরিয়েছে উন্নত ধরণের খুব ভালো লাগবে কাঠের থেকে টেক্কা দিয়ে হ্যাঁ নষ্ট হওয়ার ভয় থাকে একেবারে নষ্ট ড্যামেজ হওয়ার ভয় থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন